আমি এক দিন একটা ফ্লিপকার্ট থেকে ফিপ ফ্লিপকার্টের একটা সাইট থেকে আমার একটা ছেলের জন্য প্যান্ট অর্ডার দিই বুজেছেন সে প্যান্টটা অর্ডার দিয়েছিলাম এরম সতেরো আঠেরো তারিখে তা কোনো কারণে ওটা ফ্লিপকারটের অনেকগুলো কাম্পানি থাকে ওটা ভি মার্ট কম্পানিটা আর আমাকে ডেলিভারি করবে মানে ভি মার্ট কম ফ্লিপকার্টকে ডেলিভারি করবে সেই অড অর্ডারটা আমাকে দেবে বাট কিছু কারণে ভি মার্ট সে অর্ডারটা ফ্লিপকার্টকে কিছুতেই ক্লিয়ার করে না এদিকে ফ্লিপকার্টকে আমি পেমেন্ট করে দিই কিন্তু অর্ডারটা আমার ক্যান্সেল হয়ে যায় কিন্তু টাকাটা আমি কিছুতেই রিফান্ড পাই না সেইটা নিয়ে আমি এক দিন ফ্লিপকার্টের কাস্টোমার কেয়ারে ফোন করি এবং তাদের বলি যে আমার এরম একটা সতেরো তারিখে আমি একটা অর্ডার দিয়েছিলাম সে অর্ডারটা অনেক দিন ধরে মানে ক্লিয়ারও হচ্ছে না এদিকে আমার টাকাটাও পাওয়া যাচ্ছে না তা যে কাস্টোমার কেয়ারের গ্রাহক ছিলেন তিনি আমার সাথে কথা বলেন এবং তিনি আমাকে জানান যে কোন তারিখে কীসের মাধ্যমে আপনি পেমেন্টন্টা করেছিলেন তা আমি তাকে সমস্ত কিছু ইনফরমেশান বা সম যা যা হয়েছিলো কটার সময় কিস কারণে আমি করেছিলাম সমস্ত কিছু বলি এবং তিনি আমাকে তিন দিনের সমায় চায় এবং তিন দিন সমায় চাওয়ার পর আমি যথারীতি আমি বলি ঠিক আছে আপনি রেখে দিন তালে তিন দিন পরেই আমি দেখবো অ্যাকাউন্টটা চেক করে যে আমার অর্ডারটা হয়েছে কি না যথারীতি আমি তিন দিন পরে দেখি আমার অর্ডারটা ক্যান্সেলও হয় নি সেম জায়গায় দাঁড়িয়ে আছে অর্ডারটা কিছুতেই ক্লিয়ারও হচ্ছে না এবং কিছুতে আমার পেমেন্টটাও ঢুকছে না তারপরে আমি আবার কাস্টোমার কেয়ারে ফোন করি ফ্লিপকার্টের এবং তারা তিন দিন যে সময় চেয়েছিলো এবং তাদের গ্রাহকদের সাথে আমার কথা হয়েছিলো সেটা সমস্ত কিছু জানাই এবং তারা আবার আমার সব সমস্ত সম ডিটেলস নেয় এবং আমাকে চব্বিশ ঘন্টা টাইম নেয় এবং সত্যি সত্যি বলতে গেলে চব্বিশ ঘন্টা পরে আমার সমস্ত কিছু পেমেন্ট ঢুকে যায় এবং যে আমি অর্ডারটা ক্যান্সেল করেছিলাম ভি মার্টএ ফ্লিপকার্টের মারফত সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় কেন ওদের কাছে নাকি ওই সেই স্টকটা ছিলো না তাই ক্যা অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় এবং আমার টাকাটা যথারীতি অ্যাকাউন্টে পৌঁছে দেয় এইটাই ছিলো আমার একটা আমার সঙ্গে ঘটেছে এরম একটা ঘটনা থ্যাংক ইউ